হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আমি এসকে রয় বলছি আপনি কে হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা তা আপনি এরজন্য ফার্স্ট ট্রিটমেন্ট কি নিচ্ছেন

আচ্ছা আপনার এজ কত আচ্ছা আপনি কি কোন কাজের সঙ্গে যুক্ত আপনি কোন প্রফেশনের সাথে যুক্ত আচ্ছা দেখুন এগুলো সচারচর যারা বসে থেকে কাজ করে মানে হেঁটে চলে কম বেড়ায় তাদের এই এই সমস্যাটা হচ্ছে একটা তোমার কমন সমস্যা ঠিক আছে আপনি কি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনি একটা কাজ করুন আপনার এখন হচ্ছে ফুললি মানে প্রাথমিক যে ট্রিটমেন্টটা নিচ্ছেন আপনি প্রাথমিক ট্রিটমেন্টটা ভালো ভাবে নিন আর আপনাকে যেভাবে কেয়ারগুলো করতে বলেছে সেগুলো একটু মেনে চলুন ঠিক আছে বর্ধমানে খোশবাগানে আসেন খোশবাগানে দেখুন আমি একটা দিন টাইম দিই তার জন্য তো আপনাকে আগে তো নাম লেখাতে হবে হ্যাঁ সপ্তাহে একদিন আচ্ছা আমি সপ্তাহে সানডেতে আসি সানডেতে ওই হ্যাঁ হ্যাঁ রবিবার দিন বিকেল চারটের পর চারটে থেকে ছটা হ্যাঁ তারপর আমাকে কলকাতা চলে যেতে হয় অনলাইনে নাম নাম লেখানো আগে ছিল এখন পরিষেবাটা বন্ধ করা হয়েছে আপনি এখানে যে আমার কম্পাউন্ডার আছে সেই কম্পাউন্ডারকে এসে জিজ্ঞাসা করবেন এবং নামটা লিখিয়ে যাবেন ঠিক আছে আর উনি বলে দেবেন দেখুন নাম লেখাতে আপনার যে কেউ পারে কিন্তু যেদিনে আপনার ডেট ফেলা হবে সেই ডেটে আপনাকে এসে হাজিরা মানে পেশেন্টকে সামনে আনতে হবে পেশেন্ট না দেখে তো আর মেডিসিন দেওয়া যেতে পারে না পেশেন্টকে দেখতে লাগবে দেখুন ওষুধ দোকানে সেইভাবে কোন টাই আপ নেই আমার সাথে কোন টাই আপ নেই আপনাকে আমি আমার চিকিৎসা মতো লিখে দেবো আপনার যে দোকানে পছন্দ আপনার যদি কোনো পরিচিত দোকান থাকে আপনি সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন দেখুন টেস্টটা আগে ফার্স্ট টাইম আপনি আসুন দেখি আপনার ব্যাপারটা কি আপনার যদি সুগারের প্রবলেম থাকে থাইরয়েডের প্রবলেমগুলো যদি থাকে সে নর্মালি রিপোর্ট তো আগে যখন প্রাথমিক চিকিৎসা করেছেন নর্মাল রিপোর্টগুলো অবশ্যই করেছেন হ্যাঁ সেই পর্যন্ত আপনার যদি আগে ভাগে করা থাকে তাহলে আর নতুন করে এগুলো করাবো না ঠিক আছে ব্লাড ব্লাডের জন্য ব্লাডের দু একটা রিপোর্ট আছে ওই রিপোর্টগুলো করে যদি বোঝা যায় তাহলে আপনাকে পরিস্থিতি দেখে আলটিমেটলি বলা হবে আপনি আসুন একবার ফার্স্ট টাইম হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ পাশাপাশি অনেক সেন্টার আপনার যেখানে খুশি চলে যাবেন আমাদের সঙ্গে টাই আপ কিছু নেই আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ